রাতের আকাশের দিকে তাকিয়ে এবং চারপাশের দিকে তাকিয়ে আমি কল্পনা করি এবং ভাবি যে রাতের আকাশ কত সুন্দর এবং তারারা তারা বিশ্বটা কতটা মনোরম রাতের দৃশ্যটা কতটা মনোরম এবং ঠান্ডা হাওয়ায় তারা দেখতে কতটা ভালো লাগে এবং আগেকার দিনের মানুষেরা ধ্রুবতারা দিক নির্ণয় করত পথ চিনত শুকতারা শুকতারাও আমাদের কিছু ইঙ্গিত দেয় এবং আছে আমাদের কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল যেগুলো আমরা দেখি যেমন সপ্তর্ষিমণ্ডলে সাতটা তারা থাকে এবং কালপুরুষেও বেশ কিছু চারা থাকে যেটি একটি মানুষের আকার ধারণ করে